জল বিশুদ্ধ করার বিভিন্ন উপায় আছে যেমন আজকালকার দিনে জলদূষণ অত্যন্ত বেড়ে গেছে তাই জল বিশুদ্ধ করে তারপরে খাওয়া উচিৎ ট্যাপকল থেকে জল নেওয়ার পর সেটিকে ভালো করে ছেঁকে নিয়ে ফুটিয়ে তারপর খাওয়া উচিৎ